আমার বাড়িতে গরু ছিলো এবং গরু আমাদের বাড়িতে সবার পল্লি বাংলা প্রায় সবার বাড়িতেই গরু থাকে কিন্তু আমাদের বাড়িতে গরু ছিলো সেই গরু সাধারণত মাঠের ঘাস খেতো আর ইবের শীতের সময় যে ধান হতো এই ধানের খড় থাকতো বর্ষাকালে সেই খড় খাওয়ানো হতো কিন্তু আমরা যখন দেকলাম আস্তে আস্তে সব কিছু উন্নত হচ্ছে তখন আমাদের এই খড়ের সঙ্গে খোল দোওয়া হতো ভুসি দোওয়া হতো এবং বাড়িতে ঘাসগুলো কেটে এনে কুচিয়ে খড়ের সঙ্গে দিয়ে খাওয়ানো হতো এবং বাড়ির বড়োরাও বলতেন যে এইগুলো দিচ্ছো দাও তার সঙ্গে কিচু ঘাস চাষ করো এবং সেই ঘাস চাষ করে সেই ঘাসগুলোও কেটে এনে গরুকে খাওয়ানো হতো এবং দেখা যেতো যেসব দুধ দোয়া গরুগুলো ছিলো তাদের দুধও বেড়ে যেতো এবং তারা চেহারার দিক থেকেও ভালো থাকতো এই এছাড়া আমরা যখন বর্ষাকালে দেকতাম যে গরু শুধু খড় খেতে চায় না এবং অনেকটা রোগা হয়ে যাচ্ছে বাড়ির বড়োরা বললো যে এইভাবে না এ করে ওদের মাঠের থেকে ঘাস কিছুটা কেটে শুকিয়ে রেখে দাও বর্ষাকালে ওই খড়ের সঙ্গে ওই ঘাসগুলো কেটে কেটে দিলে গরু ভালো থাকবে আমরাও সেই ব্যবস্থাই করেছিলাম ভবিষ যখন বর্ষাকালে দেখতাম গরু ঘাস ঘাস ছাড়া শুধু খড় খেতে চাইছে না ওই শুকনো খড় খড়ের সঙ্গে শুকনো ঘাস কেটে আর গরুকে খেতে দোওয়া হতো তখন গরু খুব ভালো খেতো আমরা এগুলো আমাদের বড়োদের কাছ থেকেই পরামর্শ পাওয়া সেইভাবেই আমরা ওই খড় শুকিয়ে রেখে গরুকে খাওয়াতাম